আমাজন থেকে মাছখানে আমি একটি শার্ট অর্ডার করেছিলাম আমি অনলাইনে যখন দেখেছিলাম তখন দেখেছি যে শার্টটি যথেষ্ট ভালো কিন্তু আমি যখন শার্টটি হাতে পেয়েছি তখন দেখেছি তার কিছু বোতাম নেই তাছাড়া শার্টটার কোয়ালিটি অত্যন্ত বাজে দেখেই বোঝা যাচ্ছে অন্য কেউ এটা ব্যবহার করেছে এবং করে কোম্পানিকে ফেরত দিয়েছে এবং কোম্পানি সেই ফেরত দেওয়া মাল আমাকে দিয়েছে ফলে ফলে শার্টটি পরার মতো নেই এবং ভালো দেখাচ্ছে না জিনিসটা অত্যন্ত হতাশাজনক